আমি একটা লিওন কাপড়ের কুর্তি কিনেছি কুর্তিটা খুব সুন্দর দেখতে কুর্তিটা মানে কাচলে রঙ যায় না কুর্তির রঙটাও খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর নরম গরমে পরতে খুব আরাম হয় তো কুর্তিটার রঙ হচ্ছে ব্লু কালার তো কুর্তিটা দেখতে খুবই ভালো তো খুবই আরাম পরলে খুব আরাম লাগে গায়ে ভোঁকে না গরমে চুলকায় না শরীরে খুব সুন্দর গায়ের মধ্যে থাকে আর কি